আমার এলাকার লোকেরা বাংলা ভাষায় বেশি কথা বলে এবং যোগাযোগের উদ্দেশ্যে বাংলা ভাষাই বেশি ব্যবহার করে বাংলা ভাষার পাশাপাশিও আমার এলাকার মানুষজন হিন্দি ও ইংরেজিও জানে যারা একটু বেশি শিক্ষিত তারা বাংলা ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষা হিন্দি ভাষা জানে এবং গ্রামের মানুষজন যারা একটু কম শিক্ষিত তারা তো বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলে অনেকে হিন্দিও জানে এছাড়া গ্রামের যেসব বয়স্ক মানুষ তারা বাংলা ভাষাকে একটু অশুদ্ধভাবে উচ্চারণ করে আর অনেকে যারা অশিক্ষিত মানুষ আছে তারা বাংলা ভাষা অশুদ্ধভাবে করে আর যারা একটু শিক্ষিত আছে তারা বাংলা ভাষাটাকে শুদ্ধ উচ্চারণভাবেই করে এবং গ্রামের বা আমার এলাকার অনেক মানুষের আত্মীয় স্বজন আছে যারা মুম্বাই এবং দিল্লিতে থাকে মুম্বাই এবং দিল্লিতে ওদের ভাষা বেশির ভাগ হিন্দিই হয় তো এখানকার মানুষ যখন তাদের আত্মীয় স্বজনের কাছে ফোন করে তখন হিন্দি ভাষায় কথা বলে